আমি গ্রাম বাংলার গৃহবধূ সাঁতার সম্বন্ধে আর কী বোল বলা যেতে পারে সাঁতার কাটলে শরীর তো অবশ্যই ভালো থাকে আমাদের এখানে বড় বড় পুকুর আছে সবাই পুকুরেই চা স্নান করে সাঁতার কাটে সাঁতার কাটলে খিদে হয় সাঁতার কাটলে মেদ কমে এমন কি যদি সাঁ মানে মানুষের হৃদপিণ্ডর সমস্যা কিছু থাকে হ্যাঁ নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা থাকে কোমরের সমস্যা থাকে সাঁতার কাটলে আমি ভাবি মানে আমি আমার যুক্তিতে ভাবি সাঁতার কাটলে মানুষের শরীর অবশ্যই ভালো থাকে মানুষের শরীরের দিক দিয়ে সাঁতার হলো মানে এক রকমের ওষুধ বলা যেতে পারে সাঁতার কাটা প্রত্যেকটা মানুষের উচিত যে যেখানে যেভাবে আছে যেরকম সুযোগ পাবে সাঁতার অবশ্যই কাটা উচিত আর প্রত্যেকটা মানুষের সাঁতার শেখা উচিত বাচ্চা বয়স থেকে যখন চার বছর পাঁচ বছর হবে বাচ্চারা তখন তাদেরকে প্রত্যেকটা বাচ্চাকে সাঁতার শেখানো উচিত প্রত্যেকটা মানুষের সাঁতার শেখা উচিত কী আর বলব সাঁতার সম্বন্ধে এগুলো অবশ্যই করা উচিত